হ্যাঁ আমার এলাকায় কাছাকাছি একটি হাসপাতাল আছে চিকিৎসাকেন্দ্র আছে তারা সহজেই অ্যাক্সেসযোগ্য ঠিক নয় কেননা ছোটো ছোটো হসপিটাল তো তো সে কারণে কি বড়ো সড়ো কোনো অ্যাক্সিডেন্ট কেস বা বড়ো সড়ো কোনো অসুস্থতা বা বড়ো সড়ো কোনো রোগ নিয়ে আসলে পরে সেরকমভাবে চিকিৎসা কিন্তু এই হাসপাতালে হয় না সেই কারণে তাদেরকে কী করতে হয় বাইরে কে অন্য হসপিটাল হসপিটালে তাদেরকে মা পাঠিয়ে দেওয়া হয় বা ট্রান্সফার করা হয় এবং অবস্থানটা খুব কাছেই যে খুব দূরে এমন নয় এক কিলোমিটার কি দেড় কিলোমিটারের মধ্যেই অবস্থিত আর হচ্ছে চিকিৎসা কেন্দ্র যে চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু প্রত্যেক সপ্তাহতে থাকে না সপ্তাহতে মাত্র তিন দিন কি চার দিন ডাক্তার থাকে তো প্রতিদিন থাকে না তো সেই কারণে অনেক মানুষেরই অসুবিধা হয় তো এমনিতে ছোটো খাটো প্রবলেম হলে তারা যেয়ে ওষুধ নিয়ে আসতে পারে কিন্তু বড়ো সড়ো কিছু হলে তাদেরকে চলে যেতে হয় বড়ো কোথাও বা দাক্তারের সঙ্গে পরামর্শ করতে হয় তো এইভাবেই আমাদের এখানে অ্যাক্সেস যোগ্যতা মানে অ্যাক্সেস যোগ্য আর কি যোগ্যতাস বিষয় সম্বন্দে এতোটাই জেনেছি এবং সেটাই বলেছি